পশু প্রাণী মানে গরু ছাগল আমরা গরু ছাওল ছাগল ব্যবসা করি গরু ছাগল ব্যবসা করি গরু ছোট ছোট গরু ছোট গরু আছে ছোট গরু কিনি ছোট থেকে আস্তে আস্তে করে বড় করি বড় করে মানুষ করি মানুষ করি এবার আমরা গরু ব্যবসা করি একটা তো গরু কিনি না আমরা অনেক অনেক গরু কিনি এবার অনেক গরু এবার কিছু গরু বড় কিনি কিছু গরু ছোট কিনি এবার বড় গরু সেই গরু বড় হতে হতে হতে তার ন যেরকম ন মাসে বাচ্চা হয় সেরকম বাচ্চা হয়ে সেই গরুর যত্ন করে আমরা খড় ভুষি টুষি এটা ওটা ভিটামিন বিটামিন আমরা সব কিছু খাওয়াই গরু শহর তো এবার আমার মাদের বাড়ি গ্রাম বাড়ি ওই ছাগলও পোষে তা আমরা ছাগলকে এই এই কালী পুজোর সময় কুর ইয়ে দেওয়া বলি দেওয়ার জন্য ই মানে ওরা ছাগল তখন আমরা বিক্রি করি বেশি দামে আর আমাদের এমনি গরুর গোশের দোকান আছে তা আমরা গরু গরু কুরবানি দিই প্রতিদিন কুরবানি দিই আমরা গরু মানে ব্যবসা করি মানে আমরা গরু অনেক অনেক কেনা এবার আমরা প্রতিদিনের গোশ ব্যবসা মানে আমাদের নিজের গরু নিজে কেটে দিই ভুঁড়ি ভুঁড়ি মানে ওই জিগড়ি বলে ভুঁড়ি জিগড়ি বলে ওইগুলোও বিক্রি হয় গরুর চামড়াও বিক্রি হয় গোশ গোশ মোশ সব সমস্ত গরুর জিনিসপত্র বিক্রি হয় গুটা বাদ দিয়ে সব কিছুই মানে বিক্রি হয় গু এবার একটু গ্রামের মানুষ গু নিয়ে আবার গরুর গোবর নিয়ে আবার মানে চটি দিয়ে ওরা আবার জাল দেয় আমার মারা জাল দেয় আমরা জানি তা গরু এবার গরুর এবার গো গরুর গোশ আমরা তো মুসলিম আমরা গরুর গোশ আমরা গরুর গোশ আমরা রান্না করি রান্না করে এবার রান্না করে ভালোও লাগে খেতে এবার হিন্দুরা তো মানে এখনকার মানুষ হিন্দুরা বেশি খাচ্ছে কিন্তু আমাদের মুসলিমের গরু মানে আমরা গরু কুরবানি ঈদের সময় বেশিরভাগ কুরবানি ঈদের সময় আমরা খুব গরু জবাই দিই গরু জবাই গরু তো এখন দামেও বিক্রি হয় কুরবানি ঈদের সময় দামেও বিক্রি হয় সেই দামেই আমরা বিক্রি করি বেশি দামে তখন হয় যেরকম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট সত্তর এরকম হয় যেরকম গরুর স্বাস্থ্য হয় মানে শরীর শরীর স্বাস্থ্য মানে দেখে মানুষ কিনবে সেরকম আমাদের আমরা কখনো সত্তর কখনো আশি এরকম এরকম আমরা বিক্রি করি গরুর ওজনে গরু দেখে মানে অত অত হা মানে ওজনের গরু হয় অত দামের আমরা বিক্রি করি গরু